মার্শাল আর্ট একটা অত্যন্ত মূল্যবান আর্ট এটা আত্মরক্ষার জন্য আজকের দিনে খুব বেশি প্রাসঙ্গিক বলেই মনে হয় তবে এই মার্শাল আর্ট শেখানোর বা অন্যদের প্রশিক্ষণ দেওয়ার কোন সুযোগ আমি আমার আমি পাইনি তবে আগামী দিনে এই মার্শাল আর্ট সম্পর্কে প্রশিক্ষণ বা শেখাতে আগ্রহ থাকলেও সুযোগ এলে আমরা এটার সদব্যবহার করার চেষ্টা করব